একটা শিশু যেমন ছোটোর থেকে বড় হয়ে বেড়ে ওঠে একটা মায়ের তখন যে রকম অনুভূতি হয় ঠিক তেমনই যখন আমি আমার গাছটা গোটাটা আমিই ছোটোর থেকে বড় করেছি এবং তাকে চারা আনা তার সার দেওয়া মাটি জোগাড় করা কখন কখন বৃষ্টি হচ্ছে কখন কখন বেশি রোদ সেই সময় তাকে রক্ষা করা এই সব করে যখন তাকে পালন করে যখন আস্তে আস্তে দেখি সে বড় হচ্ছে বড় হয়ে আস্তে আস্তে তার কুঁড়ি ফুটেছে কুঁড়ি ফুটে একটা নতুন ফুল হয়েছে তখন যেই আনন্দ হয় একটা প্রথম শিশুর হঠাৎ শিশু যখন হেঁটে ওঠে বা প্রথম মা বলে ডাকে যেরকম অনুভূতি হয় ঠিক সেরকম অনুভূতিই হয় যখন একটা গাছকে আস্তে আস্তে বেড়ে উঠে উঠতে দেখা হয় সেটা যখন নিজের হাতের হয় গাছের ফুলই বলুন এবং ফলই বলুন যদি ফলই হয় সেই ফল যখন আমরা নিয়ে আসি বাড়িতে সেই নিজের তৈরি বাগানের ফল সেটা খেতে যদি টকও হয় সেটাই আমাদের খুব মিষ্টি লাগে মানে একটা প্রাপ্তি লাগে আসলে